হ্যাঁ আমাদের এখানে জেলাতে প্রত্যেক বছরই একটি বাইক রেসিং ইভেন্ট সংগঠিত হয় এবং এই বাইক ইভেন্টে আমি প্রত্যেক বছরই অংশগ্রহণ করে থাকি এই অভিজ্ঞতাটি আমার কাছে যথেষ্ট স্মরণীয় কেননা বাইক চালানো আমার প্রথম থেকেই একটি অত্যন্ত সুন্দর শখ বাইক চালাতে আমার সব সময় খুবই ভালো লাগে এবং বাইক চালানোর সব চাইতে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের নিজেদের সেফটির ব্যপারটা বাইক রেসে অংশগ্রহণ করার সময় নিজের সেফটির ব্যপারটা আমি অবশ্যই দেখে রাখি এই অভিজ্ঞতাটি আমার কাছে যথেষ্ট পরিমাণ সুন্দর ছিলো এই রেসে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম হয়তো আমি দ্বিতীয় স্থানে অংশগ্রহণ করতে পারতাম না দ্বিতীয় স্থান আমি পেয়েছিলাম কারণ বাইক রেস চলাকালীন আমার সঙ্গে যিনি পাল্লা দিয়ে চলেছিলেন সঠিক সময়ে তার বাইকটি হঠাৎ করেই বন্ধ হয়ে যায় সেই কারণেই আমি দ্বিতীয় স্থান অংশগ্রহণ করতে পেরেছিলাম এই জিনিসটা আমার মনে হয়েছিল যেন ভাগ্য আমার সঙ্গে খুব সুন্দর সাথ দিয়েছে সেই কারণেই আমি এই রেসটি দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছিলাম এই জন্যে এ অভিজ্ঞতাটি আমাকে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে